হ্যাঁ আমি আমার প্রিয়জনকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলাম আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন আমি আমার মাকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলাম সেই কবিতার নাম ছিলো ঘুমের দেশ আমার মাকে আমি যখন সেই কবিতা পাঠ করে শোনাই আমার মা তাতে খুব আনন্দিত হয় এবং আনন্দের বশে কেঁদে পড়ে এবং আমাকে বলে যেন আমি কবিতা লেখা না থামাই এবং কবিতা লিখি